হ্যাঁ আমার জায়গা বা কাছাকাছি পর্যটন স্পটের কিছু বিশেষত্ব আছে আমি যদি মায়াপুর নবদ্বীপের কথা বলি তাহলে এটা বলা যেতে পারে যে মায়াপুরের একটা সব থেকে জনপ্রিয় মন্দির আছে যার নাম হল ইস্কন মন্দির সেই মন্দিরে ঢুকে আরতি দেখার সময় মনে হবে যে যেন অন্য জগতে প্রবেশ করে গিয়েছি আর যদি খাবারের কথা বলা হয় তাহলে ওখানে ভোগ দেওয়া হয় ভোগ দেওয়া হয় এবং খুব ভালোও লাগে খেতে আর ওখানে এখন ভেজ বিরিয়ানিও পাওয়া যায় যার স্বাদ অতুলনীয় এবং রইল জামা কাপড় ওখানে গোপী ড্রেস পাওয়া যায় এবং বিভিন্ন রকমের রংও পাওয়া যায় যেগুলো কিনতে দোকানগুলোতে পর্যটকের ভিড় পড়ে যায় আর যদি নবদ্বীপের কথা বলি ওখানে মাখা সন্দেশ খুব ভালো পাওয়া যায় এবং মাখা সন্দেশ খেতেও খুব সুন্দর আর তার স্বাদ অতুলনীয়